আমার গ্রাম বা এলাকার নাম রামজীবনপুর এই এলাকার কিছু উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা হলো এই রামজীবনপুরে শীল বিখ্যাত এবং সেই সূত্রেই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এই স্থানের উল্লেখ নিজ মুখে করেছিলেন উপমার খাতিরে তিনি ভক্ত যদুলাল মল্লিককে রামজীবনপুরের শীলের সঙ্গে তুলনা করেছিলেন এছাড়াও রামজীবনপুর এলাকার আশেপাশে বহু গ্রামে বহুকাল আগে এক মহামারী দেখা দিয়েছিল সেই সময়ে গ্রামের লোক মা গুহ্য কালীর পূজা করেন এবং সবাই মহামারী থেকে রক্ষা পেয়েছিলেন তারপর থেকে মা গুহ্য কালী মা রক্ষাকালী রূপে প্রতিষ্ঠা লাভ করেন এবং এই এলাকায় মা রক্ষা কালী মন্দির স্থাপন করা হয় এছাড়াও আরও একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা হলো এই এলাকার রাজবাড়ি এই রাজবাড়িটি সিংহ ভিলা নামে পরিচিত বহুকাল আগে এখানে এক রাজা এই গ্রামে শাসন করতেন এবং পরিচালনা করতেন এই উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনাগুলি আমাদের গ্রামের উৎপত্তিকে রূপ দিয়েছে